হ্যাঁ বলছি যে তোর আমাদের উচ্চ মাধ্যমিক তো হলো এরপর কলেজে ভর্তির ব্যাপারে কিছু ভেবেছিস

যোগেন্দ্রনাথ ছাড়া আর কোথাও করেছিস কি আপাতত আচ্ছা এখানে এই যোগেন্দ্রনাথ কলেজে কি ওই তোর বাংলাতে পরবর্তীকালে মানে স্নাতকোত্তরও বিভাগটাও পড়ানো হয় না হুম আর আমার তো ইচ্ছে আছে ইংরেজি নিয়ে তো দেখি আমি বাইরের কয়েকটা কলেজেও ফর্ম ফিলাপ করবো যোগেন্দ্রনাথ যেহেতু আমাদের এখানে বাড়ির সামনেই তো হ্যাঁ ওটাতে আমিও ভাবছি ইংরেজিতে করবো আর দর্শনে ভেবেছি করবো বাংলাটাতে আমারও অতোটা আপাতত এখন আগ্রহ নেই তবুও তুই যখন বলছিস স্নাতকোত্তর ওটা আছে আমিও শুনেছিলাম তো বাংলাতেও তালে করেই রাখবো হ্যাঁ ভেবে তো রেখেছি আমার ইচ্ছে ছিলো কলকাতার কোনো একটা কলেজে পড়ার তো দেখি নাম্বার তো সেরম কেমন আসে আর র্যাঙ্কও তো এখনও মানে ঠিকঠাক আসে নি না নাম্বার তো মানে ধর এসেই গেছে নাম্বার আবার আসার কথা কী মানে এই খানে র্যাঙ্ক কেমন আসে ওইটা বলতে চাইছি দেখা যাক

হুম এখান আচ্ছা ঠিক আছে এক দিন তাহলে আমিও যাই ফর্ম ফিলাপটা করে নিই সময় আছে কদ্দিন কবে কতো দিন বল তো আচ্ছা ঠিক আছে আমি একবার কালকে যেয়ে তখন করে নেবো ঠিক আছে চল রাখছি হুম